কোভিড নাইনটিন মহামারির সময় ভ্রমণ এবং পর্যটন শিল্প পুরোপুরি বন্ধ ছিল খুব দরকার না হলে মানুষ বাড়ি থেকে বাইরে বেরোতে পারতো না তবে মহামারির শেষে আস্তে আস্তে মানুষ আবার ভ্রমণে যেতে শুরু করে তবে সাথে মাস্ক এবং স্যানিটাইজার রাখতে হতো এই কোভিড নাইনটিনের জন্য পর্যটন শিল্পে অনেক ব্যাঘাত ঘটে যারা এই শিল্পের সাথে ওতপ্রোত যুক্ত ছিল তাদের আর্থিক ক্ষতির সন্মুখীন হতে হয়